আমাদের কাছাকাছি জায়গা বলতে বিভিন্ন স্থান রয়েছে যেমন মাইথন ড্যাম পাঞ্চেত ড্যাম এবং অযোধ্যা পাহাড় তার মধ্যে বিশেষত হচ্ছে অযোধ্যা পাহাড়টি অযোধ্যা পাহাড়ের বিশেষত্ব হচ্ছে এইখানে এক মুখোশ গ্রাম বলে একটি জায়গা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করা হয় যেহেতু এরা পাহাড়ি এলাকার বাসিন্দা তাই এদের খাবার এবং পোশাক পোশাক পরিচ্ছদ দুটিই অন্যরকম এরা খাবারের মধ্যে টকজাতীয় খাবারটি খেতে খুবই পছন্দ করে এবং এদের জামাকাপড় পরার ধরনটি অন্যরকমের যদিও এরা আমাদের মতনই বসবাস করতে পারে তবু এদের কথা বলার ধরনটি একদমই আলাদা